হুম বলুন হুম বলুন অনেক দিন কোনো খবর নেই সেগুলো কি ভিডিও রেকর্ডিং করা হয়েছে না কি এখনও কিছু করা হয় নি জাস্ট খবর নিয়ে আমাকে জানাচ্ছো ঠিক আছে তাহলে এটাই কালকের ব্রেকিং নিউজ হবে যে আমাদের ওই ওটার জায়গাটার নাম কী না ইস্কুলের যে ইস্কুল যে চত্বরে আছে সেই জায়গাটার নাম ওকে ঠিক আছে ওই স্কুলের যে প্রাইমারি স্কুলে ওটার একটা ফটো তুলবে ওটা কালকে খবরের কাগজে হেডলাইন দিয়ে দেওয়া হবে ইস্কুলের কী কী সমস্যা হচ্ছে সেগুলো দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ অবশ্যই যেগুলো যে স্কুলগুলো এরকম সমস্যা আছে সবকটাই রেকর্ডিং ভিডিও রেকর্ডিং করে নিয়ে চলে আসবে ঠিক আছে আপনি ভিডিও রেকর্ডিং করে নিয়ে আসুন আমি আগামীকাল সকালে ব্রেকিং নিউজ দিয়ে দেবো ঠিক আছে কালকে সকাল দশটার মদ্যে ভিডিও রেকর্ডিংগুলো আমাকে চেম্বারে পাঠিয়ে দেবে ঠিক আছে